হ্যালো হ্যাঁ আপনি কি সবজি বিক্রি করেন হ্যাঁ আমার বাড়িতে একজন রোগী আছে তার জন্য সবজি দরকার অনেকটা সবজি নেবো তো আপনি কি টাটকা সবজি বিক্রি করেন তো না কি এই সবগুলো ঠিক আছে কিন্তু আমার সব দিক দিয়ে গাজর পেঁপে এইগুলো লাগতো রোগীকে স্যুপ খাওয়াতে হবে তো এসব সবজিগুলো আছে আপনার কাছে

ও তা কোন সবজির কীরকম দাম নিচ্ছেন পেঁপে দশ কেজি মতো গাজর পাঁচ কেজি মতো পেঁপে পঞ্চাশ টাকা করে পেঁপে নিচ্ছেন দশ কেজি নিলে তাহলে পাঁচশো টাকা তা এতো দাম নিচ্ছেন একটু কম করে নিতে পারছেন না হ্যাঁ ঠিক আছে নাহলে এতোটা সবজি নেবো একটু কম করে নিলে আমার একটু সুবিধা হয় বাড়িতে একজন রোগী আছে তো তাকে তো এখন ডাক্তার বলেছে টাটকা সবজি খাওয়াতে তাই আপনার সাথে কথা হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আপনার দোকানে কি কাঁচকলা শাক সবজি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসগুলোই আমার দরকার পড়বে তো শাক টাক এগুলোর দাম কেমন নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ